আমি দুর্গা পূজায় অষ্টমীর দিন খুব সুন্দর একটি শাড়ি পরেছিলাম ও খুব সুন্দরভাবে সেজেছিলাম দিয়ে সন্ধেবেলায় যখন ঠাকুর দেখতে যাই ভাই ভাইকে বললাম যে আমার একটা খুব সুন্দরভাবে ছবি তুলে দিবি তো সে একটা ছবি তুললো এবং আমার সেই ছবিটি খুব ভালো লেগেছিলো এই ছবিটির একটি গল্প হল যে আমি যখন বাড়ি থেকে ভাইয়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরোই ভাইকে বললাম যে ভাই তুই আমার খুব সুন্দরভাবে একটা ছবি তুলে দিবি এবং যখন ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাই একটি প্যাণ্ডেল আমার খুব ভালো লেগেছিলো তার সামনে অনেক সুন্দর সুন্দর থিম ছিল আমি সেখানে গিয়ে ভাইকে বললাম যে ভাই এখানে আমার ভালো দেখে একটা ফটো তুলে দে ভাই অনেকবার চেষ্টা করলো কিন্তু কোনও কোনও ছবিটাই ভালো লাগছিলো না আমার লাস্ট বার একটা ফটো তুললো সেই ছবিটা আমার খুব ভালো লেগেছিলো